নমস্কার আমি সৌরভ পাল বলছি এটা কি স্বাদবাহার রেসটুরেন্ট আগামী একতিরিশে ডিসেম্বর আমার বন্ধুর একটি জন্মদিন জন্মদিন পার্টি রয়েছে এবং আমরা সব বন্ধুরা মিলে সেটি সেলিব্রেট করতে চাই তাই আমরা কিছু খাবার আপনাদের হোটেল থেকে অর্ডার দিতে চাই এই দয়া করে হুট খাবারগুলি নথিভুক্ত করবেন খাবারগুলি হলো দশ প্লেট চাউমিন দশ প্লেট বিরিয়ানি এবং দশ প্লেট চিকেন পকোড়া এবং দশ প্লেট চিকেন ললিপপ এবং দশ প্লেট ফ্রাই মোমো এব আমি এই অডারগুলি আগামী একতিরিশে ডিসেম্বর সন্ধে সাত ঘটিকা

দয়া করে সন্ধ্যে সাত এই অর্ডারগুলিতে কোনো অফার আছে কিনা তা আমাকে একটু জানিয়ে বাধিত করিবেন